হ্যাঁ আমি বই তো কিনবই কেননা আমার মেয়ে যেহেতু রয়েছে মেয়ের মাঝে মাঝে প্রচণ্ড বই কিনতে হয় যার জন্য আমাকে বই কিনতেই হবে এবং সেটা যে কোনো সস্তা এবং সেকেন্ডহ্যান্ড বইয়ের দোকান থেকেই আমি কিনব তাতে আমার সুবিধা হবে তাই আমি খুঁজবো আমার কাছাকাছি সস্তা বইয়ের দোকান এবং সেকেন্ডহ্যান্ড বই হলে খুবই ভালো হয়